আপনি কে বলছেন হ্যালো আমি ডাক্তারবাবু বলছি আপনি বলুন কী হয়েছে ওষুধ খাইয়ে কমছে না তা আর একবার আসুন রক্ত পরীক্ষা করি ও বা ছবি টবি তুলে দেখি ওঁর কী হয়েছে শুধু একবার ওষুধ দিলে কি হবে ওটায় হয়তো কোনো কিছু হয় নি আমার কাছে আসুন নিয়ে আসুন ভালোভাবে আমিও দেখি ওষুধপালা দিয়ে বা রক্ত পরীক্ষা করে যদি ভালো হয় ঠিক করে ঠিক আছে আর একবার আর একবার নিয়ে আসুন না ওঁকে আর একবার নিয়ে আসুন ওই ওষুধে না হয় আরো দামি দামি ভাল ওষুধ দেবো দিলে ঠিক ভালো হয়ে যাবে আমি দেখুন আমা আমার যতটা করার বা চিকিৎসা করার আমি ততটা করেছি তা আর এতে না যদি হয় আমার হাতে ভালো একটা হসপিটাল আছে তাহলে সেখানে যেতে পারেন আমি ঠিকানা দিচ্ছি নালাগোলা হসপিটাল লাগোলা হসপিটাল ওখানে যাবেন ওখানে ভালো ব্যবস্থা আছে সুচিকিৎসা আছে সেখানে নয় চলে যাবেন কি বলবো ঠিক আছে আমি হসপিটালটার নাম বললাম হসপিটালে চলে যাবেন গেলে ঠিক হয়ে যাবে ঠিক আছে পরে আমি ফোন পরে আমি ফোন করে বলবো ঠিক আছে এখন ফোনটা রাখলাম